হ্যালো পেটুক জংশন আমি আপনাদের বিকেল পাঁচটার সময় তিন পাঁচটা রুটি এবং এক প্লেট তড়কার অর্ডার দিয়েছিলাম এখন ওর সঙ্গে আপনাকে আরও দশটা রুটি এবং আরও দুপ্লেট বেশি মানে পাঁচ প্লেট নানের জন্য অনুরোধ করলাম আপনি নির্দিষ্ট সময়ে আমার ওটা বাড়িতে সরবরাহ করলে উপকৃত হই